হ্যাঁ আমরা এই এক নিউজ পেপার লাগত আপনি নিউজ পেপার বিক্রি করেন তো তো আমার আমি দ্য টেলিগ্রাফ নিতাম কিন্তু আমার টেলিগ্রাফটাতে অতো ইনফর্মেটিভ হচ্ছেনা তাই জন্য আমার মানে নিউজ পেপারটা চেঞ্জ করতাম আমি তো আপনি কোন কোথায় দেন আপনি আমার বাড়ি চারশো বিশ মোড়ে ও বলছি কটার সময় দেন আমি দ্য টাইমস অব ইন্ডিয়া নিতাম কারণ যে টেলিগ্রাফ যে আগের নিউজ পেপারটা নিতাম সেটাতে অত ইনফর্মেটিভ লাগছে না তো তাই জন্য এখন টাইমস অব ইন্ডিয়াটা নেব তো ওটার দাম কত আমি কোনটা নিলে মানে সাপ্তাহিকটা কত পড়বে আর মাসিকটা কত পড়বে

আর মাসিকটা ঠিক আছে না আপনি আমাকে রোজকারটাই দিয়ে যাবেন আর বলছি একবারের যে ইয়ার এন্ডের যে একটা বুক বেরোয় টেলি টাইমস অফ ইন্ডিয়ার সব নিউজ দিয়ে

ঠিক আছে তাহলে আমি ওটাও নেব আর ডেলিকার নিউজ পেপারটা এবার থেকে নেব আপনি কটার সময় দেন তাও টাইমটা ঠিক আছে তাহলে একটু কালকে থেকে দিয়ে যাবেন ঠিক আছে কালকে থেকে আপনি দিয়ে যান আমার নামটা অদ্রিজা বর্মণ আপনি চাই চারশো বিশ মোড়ে একদম আপনি চারশো বিশ মোড়ে এসে যে মেইন রোডটা আছে চারদিকে যে যাই যে মানে চার মাথা মোড়টা ওখানে এসে কল করবেন আমার একদম সামনেই বাড়ি

ঠিক আছে হুম হুম